হ্যাঁ এখানকার সরকারি স্কিম উদ্যোগ সম্পর্কে অবগত আছেন যেমন স্বাস্থ্যসেবা এটা কিন্তু এখন যে স্বাস্থ্যসাথী কার্ডটা হয়েছে না ওটা কিন্তু সরকার খুব ভালো করেছে দরিদ্র সীমার নিচে মানুষ বা মধ্যবিত্ত মানুষ সকলেই কিন্তু সুযোগ সুবিধা পাচ্ছে অনেক বিনা পয়সায় কিন্তু ভালো রোগীকে চিকিৎসা করা হচ্ছে এমনকি অপারেশনও করা হচ্ছে মানুষ আগে অপারেশন করার জন্য অনেক পয়সার জন্য হয়তো অপারেশন করতে পারত না বিনা ওষুধে বিনা চিকিৎসায় হয়তো মারাও যেত পয়সা না থাকলে টাকা না থাকলে মানুষ চিকিৎসা করাবে কী করে কিন্তু ওই স্বাস্থ্যসাথী কার্ডটা হয়ে কিন্তু মানুষ খুব উপকৃত হয়েছে ওটাতে মানুষ এখন চিকিৎসার সাথে সাথে কিন্তু ওষুধ থাকা খাওয়া এগুলো সব কিছুই পাচ্ছে ওই স্বাস্থ্যসাথী কার্ড থেকে নার্সিংহোমে এইটা খুব ভালো একটা সরকারি স্কিম এই স্কিমটা আমাকে খুব ভালো লেগেছে সেটা নিয়ে যে মানুষের উপকৃতও হয়েছে প্রচুর মানুষ খুব আনন্দিত এ কার্ডটা থাকার জন্য এখন মানুষের হামেশাই রোগ জ্বালা লেগেই আছে পাথর টিউমার এগুলো তো সিস্ট জাতীয় এগুলো ধরনের অসুবিধা মানুষের লেগেই আছে বাড়িতে বাড়িতে বললেই চলে কিন্তু এগুলো ছোটোখাটো অপারেশন হলেও কিন্তু অনেক টাকার খেয়া থাকে তখন বলে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা লাগবে তখন সাধারণ মানুষ একটা ওই টাকাটা কোথায় থেকে পাবে তাই তারা এইগুলো যে স্বাস্থ্যসাথী কার্ডটা পেয়ে মানুষ খুব ভালো হয়েছে স্বাস্থ্য সেবাটা তো খুব ভালো লেগেছে এটা একটা সামাজিক কল্যাণও হয়েছে খুব এই সামাজিক প্রকল্পটা সমাজের প্রতিটা মানুষ যাতে আরও পায় এটা খুব ভালো হয় সেটাই ভালো লাগবে মানুষকে ভালোবাসতে শিখেছে মানুষ এই স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে মানুষ বিশ্বাস করতে শিখেছে সরকারকেও কারণ দূরদূরান্তেও কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ডে আমাদের অপারেশন করা যায় তাই আমাদের এই যুগটায় এই কার্ডটা খুব ভালো হয়েছে